পাঁচটা জেলার নাম আমি অবশ্য বলতে পারবো জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলা এগুলো ডুয়ার্সে রয়েছে উত্তরবঙ্গে রয়েছে তাই এগুলোর নাম আমার সব সময় মনে থাকে এবং এগুলো জাগায় প্রত্যেকটি জেলায় আমি ঘুরছি খুব ভালো করে ঘুরে এসেছি তাই আমার সব সময় মনে থাকে